যখনই খেলাধুলার কথা আসে আমরা প্রায়শই একটি সাধারণ প্রশ্নের সম্মুখীন হই শিক্ষার্থীর জীবনে খেলার গুরুত্ব কী আমরা যতই বলি যে পড়াশোনা গুরুত্বপূর্ণ আমরা অস্বীকার করতে পারি না যে খেলাধুলা একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশ এবং বৃদ্ধিতে সাহায্য করে আসলে আমরা সকলেই জানি রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলের মতো অনেক বিখ্যাত ক্রীড়াবিদ আছেন যারা প্রকৃতপক্ষে পড়াশোনায় দুর্দান্ত পণ্ডিত ছিলেন কিন্তু খেলাধুলায় তাদের কেরিয়ার তৈরি করেছিলেন এই ভারতীয় ক্রিকেটাররা যথাক্রমে চাটার্ড অ্যাকাউন্টেন্সি এবং ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন কিন্তু পড়াশোনায় আগ্রহ হারিয়ে ক্রিকেটে যোগ দিয়েছিলেন তারা তারা তাঁদের প্রাথমিক প্রত্যাশার বাইরেও অনেক সাফল্য অর্জন করেছেন তাই তাঁদের মা বাবারা তাঁদের এই তাঁদের ইচ্ছাতে তাঁদের সাহায্য করেছিলেন শারীকশিক্ষায় অন্যতম সেরা উৎস হল ক্রীড়া এই সমস্ত লক্ষ্যগুলি উৎসর্গ করে কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে তারা তাঁদের ভবিষ্যতকে গড়ে তুলতে পারেন এটি ফিটনেস শারীরিক শক্তি ও মানসিক বিকাশে সাহায্য করে